তো আমরা গ্রামের বাইরে যাওয়ার জন্য যেসব রাস্তা ব্যবহার হয় শহরে তো শহরের রাস্তা খুবই চওড়া এবং যানবহন যুক্ত আর এতে জনবহুল এলাকা এতে খুবই ই চাপে থাকে যে এক রাস্তার একধার থেকে অন্যধারে যাতায়াতের জন্য যে সব ট্রা জেবরা ক্রসিং তো এগুলো খুবই কম থাকে রাস্তাতে তো তার জন্য রাস্তার একধার থেকে অন্যধারে যাতায়াতের খুবই সমস্যা হয়ে থাকে আর যদি আমরা গাড়িতে যাই তাহলে রাস্তাতে গাড়িতে যাওয়ার পরে প্রতিটি টা মোড়ে যেসব ট্রাফিক থাকে সেইসব ট্রাফিক জ্যামের সমস্যা থাকে তাই ট্রাফিক জ্যামের জন্য আমরা যেসব জায়গায় যে জায়গাতে যাচ্ছি ওই জায়গাতে যাওয়ার জন্য একটু দেরি হয়ে হয় আর এই দেরি হওয়ার জন্য আমরা একটু সমস্যায় পড়ে থাকি তার জন্য এই ট্র্যাফিককে একটুখানি বাড়ানো বা রাস্তা চওড়া করা এগুলোর খুবই প্রয়োজন আছে